হ্যাঁ অবশ্যই আমি পাখি কেন দেখব না পাখি তো সবাই দেখে তাই না পাখি দেখেছি কিন্তু বন্য পাখি যেটা বলছেন ওটা আমি দেখিনি বন্য পাখিটা কীরকম কী করে আমি জানি না কিন্তু আমাদের বাড়িতে পোষা পোষা শালিক পাখি ছিল এখন আছে টিয়া পাাখি আছে পায়রা আছে সব কিছু আমাদের বাড়িতে আছে তা আমরা পাখিদের খাবার দিই টাইমে টাইমে এবং তাদের স্নান করাই তারা খুব আমাদের গা পোষা বললে আর কি চলে আর তারা আমরা কথা শেখায় তাদের যেমন শালিক পাখি আছে টিঁয়া পাখি আছে ওদেরকে আমি আমরা কথা বলা শেখাই এবং আমাদের বাড়িতে যে টিয়া পাখিটা আছে সে কথা বলে এবং মা বলে সব কিছুই বলে মানে যেগুলো যেগুলো শিখেছে আর কি আর যেসব বন্য পাখির কথা বলছে ওগুলো আমরা আমি ঠিক জানি না বন্য পাখিরা কী করে আমি কোনো দিন বন্য পাখির মুখোমুখি হইনি এবং আকাশে আকাশ দিয়ে যেসব পাখিগুলো উড়ে যায় দেখি তাদের সম্পর্কে অতটা হয়তো জানা নেই কিন্তু আমাদের বাড়িতে যেসব পায়রাগুলো আছে শালিক পাখি ছিল আগে এখন নেই টিয়া পাখি আছে টিয়া পাখিটাও কথা বলে আমার পাখি খুবই ভালো লাগে আর যে টিঁয়া পাখিটা ওর তো আমার খুবই ভালো লাগে এবং আমি বন্য পাখি হিসেবে আমি বন্য পাখির ব্যাপারে আমি কোনো কিছু জানি না এবং আমি কোনো কিছু বলতে পারবো না আমাদের বাড়িতে যেগুলো আছে আমরা সেগুলোই বলছি